হ্যাঁ আমার ধর্ম আমি নিজেকে মনে করি যে সমাজ সেমাটাই প্রকিত ধর্ম মানুষ কোন ঠাকুরে পুজো করছে কেমনভাবে করছে সেটা বড়ো কথা নয় বরণ প্রকৃতভাবে মানুষের পাশে কতটা দাঁড়াচ্ছে দাঁড়াতে পারছে সেটাই সবচেয়ে বড়ো কথা কোনো মানুষ যদি কষ্ট পায় সে যেই মানুষই হোক যেই ধর্মেরই হোক সেই ধর্মের বৈচিত্র্য বা বৈষম্য না করে তাকে এগিয়ে যেয়ে তার সাহায্য করা সেই অকাতর সাহায্য সেটাই ধর্মের বড়ো কথা আর এটাই ধর্মের শিক্ষা দেয় আমি অনুশীলন করি যে পদ্ধতির মাধ্যমে আমরা কমিউনিটির সেবা করা হয় সেটা দান হোক বা অনুদান হোক যে কোনো বিষয়ই হোক এগুলো আমাদের কাছে সীমাবদ্ধ এই ফান্ডে নানা ধরনের দান অনুদান সব কিছুই থাকে আর সেটা সমাজ সেবারই কাজে লাগে আর এইভাবেই আমরা আমাদের ধর্ম বা সমাজসেবাকে নিয়ে একটা কেন্দ্র গড়ে তুলেছি আর সেই সমাজ সেবাকেই সেইভাবেই এগিয়ে চলেছি